প্রতিদিনের কথোপকথনে ব্যবহৃত বাংলা ভাষার কিছু সাধারণ বাগধারা এবং বাক্যাংশ রয়েছে তার মধ্যে বাগধারাগুলি হলো ছেলেটির অ আ ক খ শিখতেই ছ মাস কেটে গেলো অকর্মার ধাড়ি যে কোনো কিছুই করতে পারে না আকস্মাৎ বজ্রপাত হঠাৎই কোনো বিপদ হওয়া অকাল বসন্ত সময়ের আগেই সুখের সূচনা অষ্টরম্ভা ফাঁকা বা শূন্য আঁতে ঘা মানে কষ্ট দিয়ে এই কথা বলা আকাশ কুসুম কল্পনা করা যা সত্য নয় আদরে বাঁদর বেশি প্রশ্রয় পেয়ে নষ্ট ইত্যাদি এছাড়াও কিছু বাক্যাংশ আছে যা আমরা সচরাচর বলে থাকি যেমন নাচতে না জানলে উঠোন বাঁকা গভীর জলের মাছ আশায় মরে চাষা অতি চালাকের গলায় দড়ি অতি লোভে তাঁতি নষ্ট ইত্যাদি